নমস্কার বলছি এটা কি মহালক্ষ্মী রেস্তোরাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা তো আমি ওখানেই ফোন করেছিলাম ভাবলাম ভুল নাম্বার হয়ে গেল কি না তো আমি ওখানে খেতে যাব আর কি মানে আজকে লাঞ্চ করতে যাব দুপুরের খাবার তো ভালো মেনু কী কী হবে আচ্ছা নিরামিষ নিরামিষ না আমিষ নিরামিষ খাবার কিছু নিরামিষে নিরামিষে কী কী পদ রয়েছে ও কিন্তু আমি তো লুচি খেতে পছন্দ করি না ওটা আমি পছন্দ করি না ওটা বাদ দিয়ে এরকম কেন নিয়ম ধরুন কেউ নাও পছন্দ করতে পারে না আমি ধরুন পছন্দ করি না আপনি অন্য কিছু স্টার্টারে রাখুন অপশনাল কোনো আইটেম রাখুন না এরকম কি হয় নাকি আমাকে নিতেই হবে কেন আমি তো খাবার চয়েস করতে পারব সেখানে আমাকে নিতেই হবে কেন কিন্তু এরকম কেন নিয়ম আমি লুচি পছন্দ করি না ব্যাস আমি কেন নেব কিন্তু কেন হবে এটা আমি পছন্দ করি না যেটা সেটার জন্য আমি কেন পে করতে যাব আমি কেন টাকা দিতে যাব

ঠিক আছে কিন্তু আপনি এটার সাথে অপশনালও রাখতে পারতেন সেটা বেটার হতো আজকে ধরুন আমি খেতে যাব ঠিক আছে আমি পছন্দ করি না কিন্তু আরও অনেক মানুষও পছন্দ করে না জন্যও একটু ভেবে দেখবেন এর পরবর্তীকালে যদি করা যায় কি না আচ্ছা ঠিক আছে সেটা না হয় ঠিক আছে কিন্তু তাহলে একশো সাত আর একশো আট নাম্বার টেবিলটা আজকে দুপুরে আমার নামে বুক করে দেবেন হ্যাঁ প্রবীর মাহাতো হ্যাঁ দুপুর দুপুর আমি দেড়টার পৌঁছে যাব হ্যাঁ দুপুর দেড়টার দিকে পৌঁছে যাব